হ্যালো হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলে আসুন কোনো অসুবিধা হবে না এখানে প্রচুর জায়গা আছে দেখবার মতো এমন কী মানে দুদিন তিন দিন করে এক এক জায়গায় থেকে খুব আনন্দ উপভোগ করতে পারবেন একদম দীঘার সমুদ্র তো জানেনই দীঘাতে আপনারা এসে দুদিন থাকলেন দীঘাতে সমস্ত কিছু মানে সমুদ্র স্নান দীঘায় বেড়ানো ঝাউবন সবই দেখলেন শংকরপুরে যান তারপরে শংকরপুর তারপরে চন্দনেশ্বরের মন্দির ওখানে গিয়ে পুজো দিলেন এরকম ওই দিকটা হয়ে গেল এরপরে ওখান থেকে খুব কাছেই আছে মন্দারমণি আপনারা মন্দারমণিও যেতে পারেন ওখানেও এক রাত্রি এক দিন থেকে গেলেন খুব সুন্দর পরিষ্কার পরিছন্ন জায়গা মন্দারমণিতে থাকলেন আর আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা শুনুন আগে আগে আমাকে বলুন আপনারা কত দিনের জন্য আসতে চাইছেন আমি সেরকম সেরকম আপনাকে বলে দিচ্ছি কী কী এখানে দেখবেন আর সেরকম আমি ওই রকম আমি ঠিক ব্যবস্থা করেই আপনাদেরকে দিয়ে দেবো এখানে আমাদের আছে তমলুকে বর্গভীমার মন্দির দারুণ মানে ওই একটা ভালো পীঠ যেটা আপনারা জানেন না কি জানি না এটা সতী মায়ের একান্ন পীঠের এক পীঠ এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এই মন্দিরটা খুব ভালো জাগ্রত মন্দির আপনারা ঘুরে দেখবেন দারুণ লাগবে ভালো লাগবে আর কী জানতে চান বলুন বললাম আপনাকে প্রথম না দারুণ জায়গা দারুণ লাগবে বলছি তো খুব সুন্দর বিভিন্ন স্বাদের এখানে এলে মাছ খাবেন তারপরে দীঘাতে সমুদ্রে বেড়াবেন এখন তো আরও ভালো ভালো করে দিয়েছে দীঘা আরও তাছাড়া ঝাউবন সব কিছু ঘুরে ফিরে নতুন দীঘা পুরনো দীঘা দুটো দীঘাই ঘুরবেন খুব সুন্দর এছাড়াও আপনি যদি চান আমাদের পূর্ব মেদিনীপুরে মহিষাদলের রাজবাড়ি দেখুন অনেক দিনের পুরনো প্রায় দুশো বছরের ওখানকার রথ আপনি হয়তো পড়েও থাকবেন রাধারাণী রথের মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিল যে গল্পটা বঙ্কিমচন্দ্রের সেটা ওই মহিষাদলের রথ খুব সুন্দর আপনার কোনো অসুবিধা হবে না আমি যেহেতু আপনি যেহেতু আমাকে গাইড নিয়োগ করেছেন আপনারা আসুন কবে আসছেন সব কিছু বলবেন আর অন্য আরেক দিন আসার আগে ফোন করুন আমি আমার আপনারা কদিন কী থাকবেন না থাকবেন সেই মতো আমি আমার টাকার কথা বলে দেবো আমি কীরকম কী নেব অনেক অনেক জায়গা আছে ওছাড়াও আরও আছে আরও আছে একদম ইয়েতে আছে বগুড়ান জলপাইয়ে আপনি লাল কাঁকড়া দেখতে পারবেন দারুণ সারি সারি সমুদ্রের তীরে লাল কাঁকড়া অনেক কিছু দেখাব আসুন না আপনারা দিন ঠিক করুন কবে কী আসতে চান একদম একদম কোনো কিছু অসুবিধা হবে না তবে আমাকে একটু আপনি আগে ফোন করে জানিয়ে দেবেন কেন না ওটাতে আপনাদেরই সুবিধা কোথায় কত দিন কী থাকতে চান তাহলে আপনারা যদি ওখান থেকে করেন অসুবিধা নেই অনলাইনে না হলে আমি হোটেল টোটেল সব বুক করে রাখব ঠিক আছে আচ্ছা